নতুন মিডিয়া বা ইন্টারনেট থেকে আমরা অনেক কিছু সুবিধা পেয়ে থাকি যেমন নানান রকমের অ্যাপস ডাউনলোড করে আমরা বাড়িতে বসে নানান জিনিসপত্র কিনতে পারি তাছাড়াও ফোন ইন্টারনেটের সাহায্যে ফোনপে খুলে আমরা ফোন পের মাধ্যমে কোথাও গিয়ে কোন দ্রব্য কিনে সেইটার দাম আমাদেরকে ক্যাশ হিসাবে না দিয়ে ফোন পেতে দিয়ে দিলেও সেটা কাজ চলে যায় তাই আমাদেরকে বেশী টাকা নিয়ে যেতে হয় না ব্যবসার ক্ষেত্রেও আমরা সব সময় বেশী করে টাকা নিয়ে গেলে চুরির ভয় থেকে থাকে তাই আমরা ফোনপে করে দিতে পারি অনেক সময় লাখ লাখ টাকা আমারে ফোনপে করেই চলে যায় তাই ইন্টারনেটের কাছ থেকে আমি সব সময় সাহায্যই পেয়ে থাকি